হ্যাঁ বলছি দিদি আপনার দোকান থেকে একটা মোবাইল কিনছিলাম মোবাইলটা তো খারাপ বেরিয়েছে মোবাইলটা ঠিক চার্জ উঠছে না মোবাইলের ডিসপ্লেটা বেশ কালা মানে কালারটা ঠিক ইয়ে হচ্ছে না ফাটা ফাটা মতো লাগছে আপনি একটা খারাপ মাল আমাকে দিয়ে দিলেন

ঠিকই ছিল ঠিক আছে কিন্তু আপনি দেখেশুনে দেবেন তো এইভাবে খারাপ মাল কা কাস্টমারকে দিলে আপনার দোকানটা কি ঠিকঠাকভাবে চালাতে পারবেন আপনার দোকানে কি কাস্টমার যাবে

আরে বাবা আমি তো নতুন মানুষ এইবার আমি কি বুঝি নাকি মোবাইলের বিষয়টা আমি তো অত ভালো বুঝি না যে আমি যদি অত ভালো বুঝব তাহলে তো আমি খারাপ মালটা নিতাম না তা বাদেও অন্য অন্য দোকান থেকে মোবাইল নিলে যেসব ইয়ে গিফটগুলো দেয় কভার হেডফোন আপনি তো কিছুই দিচ্ছেন না আরও খারাপ ফোনটা আমাকে ভজিয়ে দিলেন এতগুলো টাকা আমার সব জলে গেলো আপনি এর জন্যে কী করবেন বলুন মোবাইল কি আপনি সার্ভিসিং করিয়ে দেবেন না কী করব কখন যাব তাহলে নিয়ে যা আমি আমি এক্ষুনি নিয়ে আসবো কি ও তো ডিসপ্লেটা একটু ফাটা ফাটা মতন আসছে চার্জিংটা ঠিকঠাক উঠছে না